হ্যালো আমি ঝাড়গ্রাম এনজিও থেকে বলছিলাম মহিলা সদস্যের হেড আমি তো আমি আপনাদের ঝাড়গ্রামে একটা মহিলা গ্রুপ আপনার আছে শুনলাম তো হচ্ছে সেই মহিলা গ্রুপে যদি কোন সমস্যা হয়ে থাকে আপনি আমাকে বলতে পারেন আমি যদি সমস্যাটার কিছু সমাধান করতে পারি সেদিকে একটু লক্ষ্য দেব আর সমস্যা হয়েছে হ্যাঁ বলুন তো আপনার সমস্যাটা কীরকম হয়েছে গ্রুপে সমস্যাটা কী ধরনের আচ্ছা আপনি এক কাজ করুন আপনার হচ্ছে যে গ্রুপে সদস্যদের সঙ্গে কথা বলে নিন যে মহিলা ঠিক সময়ে টাকা না দিতে পারছে তাদেরকে হচ্ছে তাকে একটু বলুন যে ঠিক টাইমে টাকা না দিলে তোমাকে গ্রুপ থেকে বাদ দিয়ে দেওয়া হবে আর যদি সেই ভয়ে আপনাকে বলে যে ঠিক টাইমে দিয়ে দেব তাহলে আপনি গ্রুপটা কন্টিনিউ করতে পারবেন আর যদি বলে যে না দেব না আমি হচ্ছে যে লোন শোধ করতে পারবো না তাহলে সেই মহিলাকে বাদ দিয়ে দেন গ্রুপ থেকে দিয়ে আবার নতুন করে গ্রুপ গ্রুপে নতুন আর একজন কাউকে ঢুকিয়ে নিয়ে গ্রুপটা আবার চালু করুন হ্যাঁ ঠিক আচ্ছা ঠিক আছে তাহলে রাখলাম